কিছু কিছু সাধারণ পেশা বা কেরিয়ার বর্ধমান জেলার লোকেরা অনুসরণ করেন পেশা কর্ম অর্থনৈতিক অবদান জীবনযাত্রা প্রভৃতির মাধ্যমে সাধারণ মাঝারি গ্রীষ্মকাল চব্বিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালে নানান জায়গায় ঘুরে বৃষ্টিপাত বা গরম অঞ্চলে ঘুরে তাদের পেশা অনুসারে তারা নানারকম জিনিসপত্র বিক্রি এবং কে বিক্রি করেন তাদের পেশা জীবনযাত্রার মাধ্যমে তারা গ্রীষ্ম বর্ষা শীত প্রভৃতি ঋতুকে প্রভৃতি ঋতুর মাধ্যমে ঝড় বয়ে যাওয়া বা গরম তারা তাদের নানান অজুহাতের ফলেও তারা তাদের ব্যবসাকে চালিয়ে নিয়ে যায় তাদের পেশা অনুসারে তারা তাদের নির্দিষ্ট কাজ করে যায় তাদের গ্রীষ্ম বর্ষা কোনো মাধ্যম থাকে না তাদেরকে সেই ব্যবসা করে যেতে হয়